পশ্চিমবঙ্গের সংস্কৃতির মূল উপাদানগুলির মধ্যে আমার যেটা মনে হয় এখানে সবচাইতে গর্বিত করতে হয় গর্বিত করার মতন কথা হচ্ছে যে আমরা সব জাতি মিলে একসঙ্গে থাকি হিন্দু বল মুসলিম বল শিখ বল বা ক্রিশ্চান বল নন বেঙ্গলি সবাই মিলে একসঙ্গে আমরা থাকি আর সবাই আমরা বাংলা ভাষাকে ভালবাসি বাংলা ভাষা বলি আর এটা খুবই মধুর মধুর ভাষা যে জাতীয় সম্মানও পেয়েছে এটা আমাদের খুবই গর্বিত করার মতন ভাষা আছে আমাদেরকে খুব আমরা খুব গর্বিত হই আর দ্বিতীয় রীতিনীতি হিসাবে বলতে পারি এখানকার পুজো যেটা আমরা সবাই মিলে যে কোনো ধর্মের পুজো হোক যেমন আমাদের সব পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রধান হচ্ছে মানে মেন পুজো হচ্ছে দুর্গা পূজা সেটা সেটা আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করি সেটা কোনো ধর্মের কোনো মুসলিম বলুক হিন্দু বলুক সবাই একসঙ্গে মিলে চারদিন মিলে খুব আনন্দ করি আর ক্রিশ্চানদের যেমন বড়দিন মুসলমানদের ঈদ আমরা সবাই একসঙ্গেই পালন করি এই আমাদের এইটা নিয়ে আমরা খুব গর্বিত বোধ করি